পাখির মজা যেমন ধরেন আমাদের বাড়িতে অনেক পাখি আসে তো মাঠতেও অনেক পাখি দেখেছি তো এক একবার ঘুরতে গিয়েছিলাম যে চিড়িয়াখানায় ওইখান মজার মজার পাখি দেখেছিলাম তো পাখি অনেক আছে তো অনেক রকমের পাখি তো খাঁচার মধ্যে সব পাখি আছে তো যে আর একটা কথা যে পাখি খাদ্য আর যে পিঞ্জিরার ভেতরে থাকে না সেই কাক আমরা ঘুরতে ঘুরতে পাকিয়ে দেখছিলাম সেই কাক আমার গায়েতে পায়খানা করে দিয়েছে তার জন্য আবার সেই পায়খানাটা ধুয়ে মুছে নিলাম আবার পাখি দেখতে চলে গেলাম আবার পাখিটাখি দেখে খুব মজা হলো ঘুরতে গিয়ে পাখি দেখতে গিয়ে খুব মজাও পেলাম আবার ঘুরে টুরে এসে এই বাড়ি চলে এসেছি